হ্যাঁ সুজিত দা বলছেন বলছি আজকে আপনার ক্যান্টিন থেকে যে খাবারগুলো নিয়েছি তো ওগলো তো ভালো নয় নষ্ট হয়ে গেছে আপনার রুটি শুনুন শুনুন রুটির সঙ্গে সবজিটা দিয়েছেন সে সবজিটা অনেক আগে আপনি করেছেন তারপরে সেটা হয়ত গরম করে দিই দিয়েছেন ওটা একদম ভালো লাগে নি একদম নষ্ট হয়ে গেছে ঠিক আছে আপনি যে ক্যান্টিনটা চালাচ্ছেন ওটা কিন্তু ফুডগুলো ঠিকঠাকভাবে নেই ওকে খাবারগুলো ঠিকঠাকভাবে নেই আজকে খেলাম ঠিক নেই আগের সপ্তাহতেও দেখছিলাম যে আপনার ফ্রিজেরটা টেস্টফুল হচ্ছে না এখন তার সাথে সাথে অনেক খারাপ বেরোচ্ছে হ্যাঁ আপনি দেখুন আপনার ফুড যেটা আপনার আপনি ওনার আছেন ক্যান্টিন ওনার আছেন আপনি আপনাকে ফুড চেক করতে হবে ওকে ফুড চেক করুন আপনার খাবার অনেক খারাপ বেরোচ্ছে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ তো সে যদি খারাপ হয়ে থাকে তাহলে সেগুলোকে আপনি রিজেক্ট করে দেন সেগুলো আপনি কাস্টমারদেরকে কেন দিচ্ছেন এটা দেওয়া তো ঠিক নয় ঠিক আছে তো আপনি পরবর্তী ক্ষেত্রে ক্যান্টিনের যে খাবার রয়েছে সেটা অবশ্যই কোয়ালিটির সাথে দেন এবং সেভাবে একবার দেকে দেন তা না এটা কিন্তু একটু লক্ষ্য রাখুন কেমন হ্যাঁ নেক্সট টাইম কিন্তু